আমি গড়িয়া হাটা থেকে দুটো শাড়ি কিনেছি এত সুন্দর হয়েছে ভাবতে পারিনি এত কম পয়সায় দুটো ভালো শাড়ি পেয়েছি এই কদিন পয়লা বৈশাখে পরে তারপরে রাফ ইউজ করেছি একটু রঙও ওঠেনি এত ভালো কিন্তু কেন যেন জানি না এত কম পয়সা এতো সুন্দর শাড়ি ওখানে পাওয়া যায় খুব ভালো লেগেছে দেখি সামনে বছর গিয়ে আবার দুটো শাড়ি নিয়ে আসবো সুতির সুতির কাপড় খুব সুন্দর হয়েছে এত ভালো লাগছে পরেও নিজেরাও ইয়ে পাচ্ছি খুব নরম আরাম পাচ্ছি